আমার ধর্মীয় রীতিনীতির কথা যদি বলেন তাহলে বলতে হয় যে আমি যেহেতু একজন বাঙালি পরিবারের হিন্দু ধর্মের মানুষ আমার কিন্তু এই যে সিনেমার জগৎ সেইসব গান ছাড়াও কিন্তু কীর্তন কীর্তন কিন্তু বেশ ভালো লাগে এবং বাউল গান শুনতেও আমার বেশ ভালো লাগে আমি যখন আমার বাবার সাথে বসে কীর্তন শুনতাম কীর্তনের তো অনেক অন্যান্য পদ বা সংস্কৃতে অনেক কথা লেখা থাকে বাবা কিন্তু আমাকে প্রত্যেকটি কথার অর্থ জিজ্ঞাসা করতেন এবং আমি কিন্তু পারতাম না তখন বাবা কিন্তু আমাকে সেই অর্থগুলো বলে দিতেন এছাড়াও যে কোথাও যদি সংকীর্তন নাম সংকীর্তন হয় আমি কিন্তু ছোটোবেলা থেকেই আমার জেঠিমার সাথে সেখানে যাই এবং আমি যে বেদান্ত দর্শন নিয়ে পড়াশোনো করেছি বেদান্তের কিন্তু বেশিরভাগ অংশটি এই কীর্তনের সাথে যুক্ত বা বিভিন্ন যে শ্লোক আছে সেই শ্লোকগুলো কিন্তু কীর্তনের ব্যাখ্যা করার মতন অনেক জায়গায় আমি গেছি যেখানে আমি অনেক অর্থ জানতাম এবং আমি নিজে বেশ গর্ব বোধ করতাম যে উনি যেসব বড়ো বড়ো শ্লোকের অর্থ প্রত্যেক কে শোনাচ্ছেন আমি কিন্তু সেই অংশটি অনেক আগেই পড়ে এসেছি